হ্যালো কে রাজু শোন না আমার ইলেকট্রিক বিলটা বেশি এসেছে ওটা কী করলে কী হবে বলতো ও আচ্ছা ওটা একটা ফর্ম ফিল আপ করতে হবে ও ওটা ফর্মটা ফিল আপ করে কি ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে আচ্ছা দেওয়ার পরে ওটা যে মিটার কী হবে ও আচ্ছা ঠিক আছে ওই থা দরখাস্ত আজকে আমি যাচ্ছি আজকে গিয়ে একটা দরখাস্ত জমা দিচ্ছি দিলে ওটা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রাখছি হুম